হ্যাঁ নমস্কার স্যার বলছি হ্যাঁ স্যার ফাঁকা তো ছিল বাট আপনি এমন একটা টাইম বললেন মানে আপনি কবে যাবেন একটু বলবেন স্যার প্লিজ আছা দশ তারিখে দশ তারিখে খুব সম্ভবত ফুল মানে একদম খালি নেই মানে আপনার কি একটু টাইমটা পেছাতে মানে পেছোলে হয় না আপনি কি ঘুরতে যাবেন না কোনো ব্যবসার কাজে যাবেন স্যার

না দশ তারিখ তো স্যার হচ্ছে না আপনি একটু দেখুন না যদি অ্যাডজাস্ট করে মানে এগারো তারিখ করা যায় এগারো তারিখ হলে ফাঁকা হবে হ্যাঁ এগারো তারিখ সকালটা হবে মানে দশ তারিখও হবে কিন্তু আপনার যেহেতু বলছেন ফ্যামিলি আপনার একা যদি সিঙ্গল হতো তাহলে বলে দিতাম ফ্যামিলি তো একসাথে একটু বসে ইয়ে যেতে হবে কিন্তু সেটা হচ্ছে দশ তারিখে হবে কিন্তু সেই জিনিসটা হচ্ছে কামরাটা মানে একই স্যার এক জায়গায় পাবেন না আর কি মানে আলাদা আলাদা বসতে হবে আপনি যদি কোনো রকম কোনো আচ্ছা আচ্ছা ওটাই বললাম যদি কোনো প্রবলেম না থাকে তাহলে বুক করে দেব স্যার হ্যাঁ ওই জন্যই আমি আরও করলাম না যদি একা থাকতেন বা বন্ধু বান্ধব যেতেন সেটাও হয়তো হয়ে যেতো কিন্তু যেহেতু ফ্যামিলি আর ক জন মেম্বার যাবেন স্যার আচ্ছা আচ্ছা চার জন আর আপনার মানে কি ছেলে মেয়ে মিলে চার জন তাই তো আচ্ছা আচ্ছা আচ্ছা এসিতে একটু চার্জটা কিন্তু একটু বেশি পড়বে স্যার না অনলাইন তো এখন সব সময় অ্যাভেলেবল আছে স্যার এবার যেটা আপনার সুবিধা হয় ক্যাশেও করতে পারেন আবার এতেও করতে পারেন অনলাইনেও করতে পারেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম একদম কোনো ওই টিকিটের কোনোরকম অসুবিধা হবে না তাহলে স্যার আপনার কি দশ তারিখ বুক করছি না এগারো তারিখ করছি তাই তো হ্যাঁ আপনার কখন কখন যাবেন বলুন সকাল মানে টাইমটা কখন বলবেন স্যার একটু সাতটা আটটা ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই এগারো তারিখ ফাঁকা আছে এগারো তারিখ আমি তাহলে বুক করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা একদম একদম কনফর্ম আছে দশ তারিখটা একটু প্রবলেম হচ্ছিলো এগারো তারিখ থেকে আবার পুরোপুরি ট্রেন আছে কনফর্ম একদম হ্যাঁ হ্যাঁ স্যার একদম একদম চিন্তা করতে হবে না ফ্যামিলি মিলে যাচ্ছেন একদম ঘুরে আসুন সবাই মিলে না না পেনডিং হবে না হবে না পেনডিং হবে না না না না পেনডিং হবে না কোনো অসুবিধা নেই আপনি নিশ্চিন্তে থাকতে পারেন কোনো অসুবিধা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ